আমার জীবনের পাঁচটা উল্লেখযোগ্য দিন খুব মনে পড়ে কোনো কোনো সময় এ দিনগুলো আমার খুব খুব খুব আনন্দ হয় সে দিনগুলোর কথা ভাবলেও যেমন কালকে কালকে মানে নয় বারো দু হাজার তেইশ আমার জন্মদিন ছিল তো আমার অনেক বন্ধুরা এসেছিল ওরা খুব মজা পেয়েছে খুব আনন্দ করেছে তো ভালো লাগছে এরকম আরও একটা দিন বন্ধুর বিয়ের দিন সাত এক দুহাজার কুড়ি সে তারিখটাও খুব মনে পড়ে বান্ধ আমাদের বন্ধুদের মধ্যে প্রথম তারই বিয়ে ছিল তো খুব আনন্দ করেছি সবাই গিয়েছিল পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে সবাই মিলে প্রচুর আনন্দ করেছি আরও একটা দিনের কথা শো ভাবলেই খুব কষ্ট হয় সেদিন সেই লকডাউনের মধ্যে যখন মানুষ ছোটাছুটি করছে নিজের প্রিয়জনদের কোথাও কোন সমস্যা হচ্ছে সেগুলোর জন্য যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না সেরকমই একদিনে আমরাও খুব সমস্যায় পড়েছিলাম চোদ্দ পাঁচ দু হাজার একুশ এই দিনটিতে খুব মনে পড়ে দিনটির কথা ভাবলে খুব কষ্ট হয় আরও একটা আনন্দের দিন দিদির জন্মদিন সেদিনও খুব আনন্দ সবাই মিলে খুব আনন্দ করেছিলাম সেলিব্রেট করেছিলাম বারো দশ দুহাজার বাইশ আরও একটা দিন আমার ইউনিভার্সিটি যেদিন প্রথম আমি গিয়েছিলাম কিছু চিনতাম না জানতাম না না সবাই নতুন নতুন সব নতুন নতুন বন্ধু হয়েছিল সবার সাথে আলাপ হয়েছে অনেকের সাথে আলাপ হয়নি এখনও তো তাদের সাথে এখনও আলাপও চলছে এরকম তো ওই দিনটি ছিলো ছয় এগারো দুহাজার বাইশ